হ্যাঁ ম্যাম আমি সুমন বলছিলাম হ্যাঁ ম্যাম আপনি ভালো আছেন তো খবর বলতে আর কি ম্যাম এই তো উচ্চমাধ্যমিক তো দিলাম এবার কী নিয়ে পড়ব ওটাই ভাবছি ওই নিয়েই একটু টেনশনে আছি আর কি না সরকারি তো দেওয়ার তো চিন্তা ভাবনা তো ছিল কিন্তু যা কিন্তু যা অবস্থা দেখতেই তো পাচ্ছেন যে কোনো চাকরিও হচ্ছে না আর কি এই তো আমার দুটো দাদা এখনো অবধি বসেই আছে এসএসসি দিল আর সব কিছু দিল কিছুই হয়নি হ্যাঁ সবার সাথে কথাবার্তা বলছিলাম সবাই তো মানে টেকনিক্যাল লাইনটাই বলছে আর কি যে টেকনিক্যাল লাইনে চলে যা মোটামুটি একটা টাকা পয়সা দিয়ে পড়াশোনা করে আয় যা হোক একটা চাকরি তো পেয়ে যাব এই সব বলছে এবার আমিও দেখি হ্যাঁ আমার মেডিক্যাল দিকটা অতটাও ইচ্ছা নেই যদিও আমার ইঞ্জিনিয়ারিং দিকটা একটু ইচ্ছা ছিল আর কি দেখি এবার কি হয় হুম ওই সব ওই সব দিকেই ইচ্ছা আছে হ্যাঁ না ওই আর কি ওটাই জানছিলাম তারপর স্কুল এখন কেমন চলছে মোটামুটি ঠিকঠাকই চলছে হুম এই তো সামনের বারেতে যারা উচ্চমাধ্যমিক দেবে তাদের তো মনে হয় কিছু দিন পর পরীক্ষা আবার

ঠিক আছে ঠিক আছে ম্যাম তাহলে আজকে রাখছি হুম হুম